ঝাড়গ্রাম জেলায় প্রধান ফসল হচ্ছে ধান চাষ করা ধান চাষ তিন ভাগে হয় আউষ আমন বোরো এই তিন পদ্ধতিতে ঝাড়গ্রাম জেলাতে ধান চাষ হয় এবং এই ধান চাষই হচ্ছে এখানকার মানুষের প্রধান অর্থনীতি এ ছাড়া বিভিন্ন জায়গায় আখ চাষ হয় আখ ছাড়া তুলো চাষও হয় আখ থেকে যেমন চিনি গুড় ইত্যাদি উৎপন্ন করা হয় সেরকম তুলো থেকে সুতোও তৈরি হয় এছাড়া বিভিন্ন ডাল জাতীয় শস্য যেমন বিরি মুগ চাষ হয় শাক সবজি বিভিন্ন রকম শাক সবজি আমরা নদীর ধারে চাষ হতে দেখতে পাই যেমন লাউ লাউ টাউ সহ বিভিন্ন রকম ঝিঙে কপি বিভিন্ন রকম চাষ আমরা কিন্তু দেখতে পাই